বাংলা ভাষা বিভিন্ন সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে কেননা বহু যুগ আগে মানুষ সংস্কৃত ভাষায় কথা বলতো বা শুদ্ধ ভাষায় কথা বলতো কিন্তু এখন মানুষ পাতি বাংলায় কথা বলে বাংলায় হিন্দি ইংরিজি সব মিলিয়ে মিশিয়ে মানুষ এখন কথা বলতে শিখেছে বাংলা ভাষায় পরিবর্তন এখন অবশ্যই হয়েছে কেননা মানুষ খুব সংক্ষেপে কথা বলতে শেখে এবং ভিন ভাষাও তারা তাদের বাংলা ভাষার সঙ্গে অবশ্যই প্রয়োগ করে এই সব করেই বাংলা ভাষার অনেক পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে